এঁঠো থালা বাসন মাজার আগে থালা এবং বাসনগুলিকে জলে নিমজ্জিত অবস্থায় রেখে দিতে হবে যাতে এঁঠো কাঁটা বা তেল যাই থাকুক সেটি নরম হয়ে যায় এবং ধুতে সুবিধা হয় তারপর সেগুলিকে সাবান গুঁড়ির মাধ্যমে বা তার দিয়ে ঘষে সেই এঁঠো ওঠাতে হবে এবং তারপর জলের তলায় সেগুলিকে ধুয়ে ভালো করে কাপড় দিয়ে মুছে বা জল ঝরতে দিয়ে সেগুলিকে রেখে দিতে হবে তৈলাক্ত বাসনপত্রের ক্ষেত্রে তেল ওঠাতে আমি ব্যবহার করি সাবান গুঁড়ি